কৃষকরা নিশ্চিতভাবে বলতে পারেন যে তাদের পশুরা সুস্থ এবং এই পশুরা সুস্থ থাকলে মানুষের সুস্থতা প্রভাবিত হয় তার কারণ পশুদের কাছে যদি রোগ থাকে তাহলে মানুষরা তার কাছে গেলে মানুষেরও রোগ হতে পারে বিশেষ করে যে বসন্ত রোগ সেটা যদি কোনো পশুর থাকে বিশেষ ক্ষেত্রে কৃষির মধ্যে যে নাঙলের ক্ষেত্রে গোরু থাকে সেই গোরুর গায়ে যদি পক্স থাকে বা জ্বর থাকে সেটা যদি একভাবে সেবা করা হয় সেটা মানুষেরও হয়ে যায় তাই পশুকেও ঠিক মতো স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এবং পশুদেরও নিয়মিত টিকা দেওয়া দরকার এখন দেখা যাচ্ছে যে ওই পশুদের দপ্তর থেকে তাদেরকে টিকা প্রদান করতে আসছে সময়ে সময়ে কেননা পশুদের কাছ থেকে রোগও মানুষের কাছে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে তাই পশুদের কারণে খারাপভাবে মানুষ প্রভাবিত হচ্ছে